কৃষিকাজ সম্পূর্ণ রূপে আবহাওয়ার পরিস্থিতির উপর নির্ভরশীল এটা কিন্তু ঠিক নয় কারণ এখন আবহাওয়া মোটেও ঠিক থাকে না আবহাওয়া পরিবর্তনশীল তাই আবহাওয়া পরিবর্তিত হয় আবহাওয়া পরিবর্তনের জন্য কৃষিকাজেও বিভিন্ন ধরনের ক্ষতি হয়ে থাকে এবং কৃষিকাজ করতে গেলেই কৃষকদের ঝুঁকি নিতেই হয় এটা যদি তারা ঝুঁকি নিতে চায় তাহলেও ঝুঁকি নিতে হয় ঝুঁকি নিতে না চাইলেও তাদেরকে ঝুঁকি নিতে হয় ফসল নষ্ট হয়ে গেলে যে বিকল্প পদ্ধতিগুলি আছে সেগুলি হল আবহাওয়ার দ্বারা ফসল নষ্ট সারা বছর ধরে চলে না কিছু কিছু ফসল সংরক্ষিত করা থাকে সেই সংরক্ষিত ফসলকে নিয়ে ফসলের চাহিদা পূরণ করে নিতে হয়